এখানে আশেপাশে জায়গা বা শহরে ভ্রমণ বলতে আমরা মায়াপুরের ইসকন মন্দির নদিয়ার নবদ্বীপ এগুলোকে বুঝি এগুলো যেতে গেলে পরিবহন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আমাদেরকে হতে হয় তার কারণ মায়াপুর বা নদিয়া যেতে গেলে আমাদেরকে গঙ্গা নদী পার হতে হয় এই গঙ্গা নদীতে শুধুমাত্র নৌকো বা লঞ্চ বা স্টিমার এই জাতীয় জলজ পরিবহনই আমাদেরকে ব্যবহার করতে হয় কিন্তু সমস্যার কারণ হল এটাই যে সব সময় লঞ্চ বা নৌকো পাওয়া যায় না কেননা নদীতে কয়েকটি মাত্র চলে এবং একটা যায় একটা আসে এর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় আরেকটা ব্যাপার আছে ওজন নৌকাতে যদি বেশি ওজন পড়ে যায় নৌকো ডুবে যেতে পারে সেই জন্য সেখানে মোটরসাইকেল সাইকেল এই ধরনের যদি সাইকেল মোটরসাইকেল ওঠানো হয় সেখানে নৌকার ভার অনেকখানি বেড়ে যায় সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধে হয় এটা তো একটা বড় চ্যালেঞ্জ যদি এই গঙ্গাবক্ষে ব্রিজ থাকত তাহলে হয়তো এই চ্যালেঞ্জের সম্মুখীন আমাদেরকে হতে হতো না তার ফলে কি আমরা অনেক সমস্যার সম্মুখীন হই যদি ব্রিজ থাকে বা ব্রিজ হয়ে যায় বা লঞ্চের পরিমাণ যদি নদীতে বাড়ানো হয় বা নৌকার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে এই চ্যালেঞ্জটা অনেকখানিই কমে যায় আমাদের কেননা যখন বেড়ে যাবে তখন শুধুমাত্র সাইকেল মোটরসাইকেল বহন করার জন্য কতগুলি লঞ্চ বা নৌকা ব্যবহার করা হবে এবং সাধারণ মানুষ এপার থেকে ওপারে যাওয়ার জন্য খুব সহজেই আমরা অন্য বোটগুলি বা অন্য নৌকোগুলি ব্যবহার করতে পারব তাহলে আমাদের অনেকখানি চ্যালেঞ্জের সম্মুখীন হতে কম হবে আর যদি না হয় তাহলে আমাদেরকে চ্যালেঞ্জের মুখেই সব সময় থাকতে হবে